হ্যাঁ আমি সংগঠিত বাইক ইভেন্ট বা রেসে অংশগ্রহণ করেছিলাম এর অভিজ্ঞতা সত্যিই নিদারুণ খুব সুন্দর কারণ প্রচুর মানুষের সঙ্গে এখানে মেলামেশা হয় এবং প্রচুর মানুষের সঙ্গে সাক্ষাৎ হয় এবং প্রত্যেকে প্রত্যেকের বাইক সম্পর্কে জানা তারা ফিচার সম্পর্কে ওয়াকিবহাল হওয়া এবং প্রত্যেকের সঙ্গে মিলিত হয়ে আনন্দের সঙ্গে দূর দূরান্ত ঘুরতে যাওয়া বলতে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত বাইককে ভালোবেসে বাইকারদের সাথে ঘুরতে যাওয়া এটা এক আলাদা অভিজ্ঞতা বলতে গেলে মনে পড়ে যে আমি বেশ একটি সংগঠনের সঙ্গে বেশ কয়েকবারই গেছিলাম তবু একটা এ সংগঠনের সঙ্গে যখন গেলাম তো লাদাখের উদ্দেশ্যে আমরা রওনা হয়েছিলাম তো প্রত্যেকে প্রত্যেকের বাইক সম্পর্কে জেনে এবং প্রত্যেকে নিজের বাইক নিয়ে আলাদা একটা সংগঠিতভাবে এগিয়ে যাওয়া এটা একটা নিদারুণ সুন্দর দৃশ্যও বটে এবং এক মানে খুব বন্ধুত্ব সম্পর্কের মধ্য দিয়ে আমরা গেছিলাম এবং সবাই সবার বাইকের গতি সেখানে প্রদর্শিত করছিলো প্রত্যেকে প্রত্যেকের বাইকস নিয়ে তাদের এক্সট্রা যা ই মানে যেই মানে ফিচার্স তারা তুলে ধরতে পেরেছিলো সেগুলো নিয়ে একটা নিজেদের মধ্যে খেলা চলছিলো তো এই খেলাগুলো সত্যি অভূতপূর্ণ সুন্দর ও বটে এবং খুব আনন্দের সাথে ঘোরা এবং সংগঠিতভাবে ঘোরা এটার মজাটাই সত্যিই আলাদা এবং বাইক নিয়ে রেস করা কা কে কার আগে যাবে এবং তা খুব মার্জিতভাবে যাতে কোনো রকম দুর্ঘটনার সম্মুখীন না হয় সেগুলো মাথায় রেখে এগিয়ে যাওয়ার একটা খুব নিদারুণ সুন্দর অভিজ্ঞতার সাক্ষী আমরা ছিলাম এবং চারিপাশে অভূতপূর্ব দৃশ্যগুলোকে অনুভব করেছিলাম একা আর এক সাথে সংগঠিত হয়ে যাওয়ার দুটোর ভিন্ন স্বাদ আমরা অনুভব করেছিলাম